হ্যাঁ বল রে ধুর আর ভালো লাগে না সূর্যনগরে কী কাজ করব বল তো ওখানে ঠিকঠাক পেমেন্ট দিচ্ছে না এত কাজ করতে হচ্ছে

হুম এতটা পরিমাণে কাজ বারো ঘণ্টার ডিউটি এত কাজ করছি সকাল থেকে এত পরিষ্কার পরিচ্ছন্ন তাও প্লাস আমরা এ ব্লিচিং পাউডার সব তো নিজেদের টাকা থেকেই দিচ্ছি না এখন কী করে হয় বল তো দেখি দিনে যদি চারশো পাঁচশো টাকা করে দেয় কী করে যাওয়া যায় চারশো পাঁচশো টাকা করে মান্থলি কত হবে তুই বল ছত্রিশশো টাকা হয় তিন হাজার ছশো টাকায় কি আমাদের রোজগার চলবে আমরা কি ঠিকঠাক জীবনযাপন করতে পারব ওটাই দেখা যাক আমাদের থেকে কম কাজ করছে অন্যান্য আমাদের সঙ্গে সূর্যপুরে কাজ করছে অন্যান্য দেখ অন্যান্য এলাকায় গিয়ে দেখ সুভাষগ্রামে দেখ দেখ ঠিক কাজ করছে দেখ বেশি বেশি টাকা পাচ্ছে বেশি বেশি মাসে দিনে তাছাড়া দেখ আমাদের ঠিক পরিমাণে সু সুযোগ সুবিধা আর তার জন্যই কাজে গেলাম না কী আর কাজে গিয়ে কী হবে এক দিন দু দিন গিয়ে অ্যাবসেন্ট করি ওরা নিশ্চয়ই বুঝতে পারবে ওপর যে এরা কেন দিচ্ছে না কাজটা টাকা অত্যধিক পরিমাণে কম দিচ্ছে এবার দিলে এবার এই দু দিন অ্যাবসেন্ট করলে হয়তো ওটা বুঝতে পারবে যে হ্যাঁ টাকাটা দেওয়াটা উচিত ওদের ক্ষেত্রে এটা বুঝতে পারবে ওরা

এলাকাটা খুবই নোংরা প্রচুর নোংরা প্রকৃতির তার কী করা যাবে বল তার জন্যেই গেলাম না কালকে কাজে হ্যাঁ তাহলে পরে দেখা হচ্ছে দেখা যাক কী হয় উপর জানানোর পর ঠিক আছে রাখি